কৃষি প্রকৃতপক্ষে একটি পেশা সম্পূর্ণরূপে আবহাওয়ার পরিস্থিতির করুণার ওপর নির্ভরশীল প্রকৃতির ওপর নির্ভরশীল আশীর্বাদ এবং অভিশাপ উভয়ই হতে পারে যা ব্যক্তিদের এই ঝুঁকি নিতে হয় এবং কৃষিতে একদিন জীবন অনুসরণ করতে অনুপ্রাণিত করে তা হল ওইটির আবেগ স্থিতিস্থাপনতা সংমিশ্রণ অনেকের জন্য এটি একটি প্রজন্মের আহ্বান তাদের পরিবারের ইতিহাসের গভীর জড়িত তার আন্তর্জাতিকভাবে সত্ত্বেও উত্তরাধিকারী বহন করে জমির প্রতিটি ভালোবাসা ফসল লালন পালন পরিপূর্ণকতা বোধ এবং খাদ্য সরবরাহ সংকিল্ল অবদান রাখতে সন্তুষ্ট হলেও শক্তিশালী চালিত শক্তি যাই হোক এই প্রেরণা এই সত্যকে অস্বীকার করে না যে প্রতিকূল আবহাওয়া কারণে ফসলের বার্তা বিধ্বংস করে যখন ফসল বার্তা হয় কৃষকরা উল্লসিত আর্থিক ক্ষতি সম্মুখীন হন তাদের জীবিকা ও ফসলের মধ্যে দিয়ে ফেলে এই ঝুঁকি কমানোর জন্য কৃষকরা প্রায় বিভিন্ন কৌশল ব্যবহার করে শস্যের বৈচিত্র বিভিন্ন বৃদ্ধি চক্রের সাহায্যে বিভিন্ন ধরনের ফসল রোপণ করে ঝুঁকি জড়িয়ে পড়ে যদি একটা ফসল ব্যর্থ হয় অন্য ফসল ভালো হওয়ার চেষ্টা করে আবহাওয়ার পূর্বাভাস সঠিক আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য কৃষকদের সচেতন সিদ্ধান্ত নিতে দেয় যেমন রোপণের সময় করা যা খাদ্য প্রতিরোধ ফসলের যাতে বেঁচে যায় বীমা কিছু কৃষক চরম আবহাওয়ার কারণে সৃষ্টি মারাত্মক ফসলের ক্ষতির বিরুদ্ধে নিজেদের রক্ষা করার জন্য শস্য বীমা পালিত বেছে নেয় সেচ সেচ ব্যবস্থার বিনিময়ে যেমন ডিপ বা কৃষির বৃষ্টির ওপরে নির্ভরতা হ্রাস করে একটা ধারাবাহিকতার জন্য জল সেচ নিশ্চিত করতে সাহায্য করে ফসলের আবর্তন ঋতু থেকে ঋতুতে জমিতে রোপণ করার ফসলের ধরন পরিবর্তন যা মাটির স্বাস্থ্য বজায় রাখতে এবং রোপণ ও কীটপতঙ্গ ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে সরকারি সহায়তা অনেক দেশের সরকার কৃষকদের চরম আবহাওয়ার কারণে ফসল ক্ষতি থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য আর্থিক সহায়তা বা দুর্যোগ কর্মসূচি প্রদান করে কৃষি সম্পূর্ণ আবহাওয়ার ওপর নির্ভরশীল তাকে আমাদের সত্যিই ঝুঁকি অনুপ্রাণিত করে ফসল নষ্ট হয়ে গেলে আমরা বিভিন্ন বিকল্প তাই গ্রহণ করি